আমি কি মেমোরি ওনার সাথে কথা বলছি হ্যাঁ তো আমার বোনের বিয়েবাড়ি একটা আছে আমার বোনের যে তার বিয়ে আছে তো ওই মেহেন্দি থেকে শুরু করে একদম বিয়ে পর্যন্ত হ্যাঁ হ্যাঁ টোটাল ইভেন্টটা হ্যাঁ

হ্যাঁ প্রথম দিন যেটা মেহেন্দি আছে ওইদিন একটু ডেকোরেশন বা যা কিছু যা কিছু লাগবে বা মেহেন্দির সময় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যা কিছু সব কিছু ওগুলো লাগবে তারপর বিয়ের দিন বিয়ের দিন বিয়েটা হবে প্লাস বিয়ের পরে রাতের দিকে একটা নাচ গান বা এইসবের একটা অনুষ্ঠান আছে তো ওই অনুষ্ঠানের জন্য স্টেজ বা যা কিছু ডিসপ্লে লাইট হ্যাঁ হ্যাঁ লাইট ড্রোন যদি থাকে হ্যাঁ হ্যাঁ ড্রোনের ব্যবস্থাটাও করে দিন

ডেটটা হচ্ছে সতেরোই অক্টোবর অক্টোবর সেভেনটিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই দিনটাই হলদিয়াতে হুম হুম হুম হ্যাঁ ষোলো তারিখ মেহেন্দি আছে প্লাস হলদি যেটা তারপর সতেরো তারিখ বিয়ে আছে হ্যাঁ হ্যাঁ ষোলো তারিখ হ্যাঁ ষোলো তারিখে হ্যাঁ স্টেজ স্টেজ ডেকোরেটটা ওটা হ্যাঁ স্টেজ ডেকোরেটটা ওটা সতেরো তারিখ রাত্রে অনুষ্ঠানটা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর স্টেজ ডেকোরেশনের সাথে ওটার যেটা আছে কোনো সিঙ্গার বা এরকম আপনাদের সাথে কন্ট্যাক্ট বা এসব আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে ওটাও একটু ভালো হয়

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই বিয়ের দিন যে হ্যাঁ সিঙ্গার বা যদি ভালো কোনো সিঙ্গার থাকে কিছু সাজেস্ট করবেন

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি লিস্ট পাঠাবেন দেখব বা ফিডব্যাক দেখে তাহলে সেরকম ওটা একটু দেখে তাহলে কনফার্ম করে দেবো হুম আর ডেটটা তাহলে ওটাই সতেরোই অক্টোবর ঠিক আছে আচ্ছা থ্যাংক